বলছিলাম আপনি আমাদের বাড়িতে যে পেপারগুলো দিয়ে যাচ্ছিলেন সেগুলো ঠিকঠাকভাবে নিউজ আসছে না কিন্তু আমি অন্যান্য পেপারে দেখলাম যে সেখানে মানে নিউজগুলো বেশি করে আসছে কিন্তু আপনি যে পেপারটা দিচ্ছেন ওটাতে আসছে না তবু একটু আপনারা দেখুন আপনাদের কোম্পানির সঙ্গে কথা বলুন যাতে আরও বেশি নিউজ কভার করে হ্যাঁ অনেক কম দেখাচ্ছে সেটা বুঝতে পারছি আপনার কোনো দোষ নেই যেরকম ছাপিয়ে আসবে আপনিও সেরকমই দিচ্ছেন কিন্তু যেখানে ছাপানো হচ্ছে সেখানে একটু কথা বলুন যাতে আরও বেশি ভালোভাবে মানে নিউজগুলোকে ছাপায় হ্যাঁ আপনাদের মাথার ওপরে যে বসে আছে তাকে বলুন সেই তো একমাত্র করতে পারবে এটা হ্যাঁ সেটাও ঠিক আর হচ্ছে আপনাদের পেপারের মানে এত দাম কেন একটু বেশিই দাম হ্যাঁ অন্যান্যদের তুলনায় একটু বেশি অন্যান্যরা যেখানে দশ টাকা নিচ্ছে আপনারা সেখানে বারো তেরো টাকা করে নিচ্ছেন না না আমি তো আপনাকে বলব কারণ আপনি আপনি আমাকে দিচ্ছেন তো আপনি বাকিদেরকে বলুন আপনার ওপরে যারা বসে আছে সেটা নয় ঠিক আছে কিন্তু একটু তবু কথা বলুন আপনার মালিকের সঙ্গে বা আপনার কোম্পানিদের সঙ্গে কারণ আমাদের কাছে মানে আমারদের এই এলাকাটায় আপনারা যে পেপারগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে অনেক কম নিউজ আসছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখুন আর একটু বলুন ঠিক আছে কারণ এটার একটা সমাধান করতেই হবে ঠিক আছে রাখছি তাহলে